আমি গতকাল ফ্লিপকার্ট থেকে একটি ডাস্টবিন কিনি ডাস্টবিনটি অত্যন্ত নিম্ন মানের ফাইবার দিয়ে তৈরি এবং ডাস্টবিনটি ডেলিভারি হওয়ার পরই যখন খুলি তখন উপরের ঢাকনাটা ফাটা ছিলো এবং এর মান অত্যন্ত বাজে